আমি একটা চার্জার অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো চার্জারটি নিয়েছিলাম চার্জারটি ছ মাসের ওয়ারেন্টি ছিল তো আমি চার্জারটি নেওয়ার পর প্রচুর অসুবিধায় আছি কারণ চার্জারটি ছ মাসের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও সেটি তিন মাসে খারাপ হয়ে যায় এবং চার্জারটি চার্জ দিলে প্রায় সময় গরম হয়ে যায় এবং চার্জারটিতে চার্জারটি চার্জ প্রচুর স্লো হয় তো সেই কারণে আমার খুবই খারাপ লেগেছে আমার যে এই নেগেটিভ প্রভাবটি পড়েছে চার্জারটি আমাকে খুব খারাপ লেগেছে তো এটাই বলার